একটি নবজাতক শিশুর প্রথম বছরে তার জন্য সঞ্চালিত বিভিন্ন আচার অনুষ্ঠানগুলি কিন্তু শুরু হয় সাত দিনে দিই কিন্তু একটা শিশুকে আমরা তার অনুষ্ঠান শুরু করি ঠিক সাত দিন অনুষ্টানটি সম্পন্ন হওয়ার পর একুশ দিনের মাথায় আবার একটি দ্বিতীয় অনুষ্ঠান আমরা সম্পন্ন করি যে অনুষ্ঠানটি তি হয়ে থাকে একটা একুশে হলু অর্থাৎ গায়ে হলুদ গায়ে হলুদ দিয়ে আমরা কিন্তু সম্পন্ন করি তিন মাসের মাথায় আবার একটা আমরা অনুষ্ঠান করি যে অনুষ্ঠানটার নাম দেওয়া হয় নামকরণ হয় কী না নামকরণ শিশুর নামকরণ অনুষ্টান এরপরে চতুর্থ অর্থাৎ অর্থাৎ সেই ছ মাসের মাথায় আবার একটা কিন্তু আমরা কী করি না অন্নপ্রাশন আমরা পালন করি যখন কী করি না ছেলেটাকে কী করা হয় না তার ব্রাহ্মণ বাড়ি থেকে বাঙালি বাড়িতে আমরা কী করি নিয়ে আসি এইটা একটা খুব আনন্দ সহকারে উজ্জাপন করি এরপরে ঠিক আবার এক বছরের মাথায় আমরা কিন্তু কী করি না জন্মদিন তার আমরা কিন্তু ধরে থাকি যে জন্মদিনটাতে কী হয় না শিশু দুটো কথা তার মুখে বেরিয়ে আসে যে কথা কী করে না পরিবেশকে আমাদের সবাইকে পরিবারের সবাইকে যেমন আনন্দ দিয়ে থাকে এবং আত্মীয় বন্ধু বান্ধব সবাইকে কিন্তু আনন্দ দিয়ে থাকে এবং সেই সময় শিশু করে কী স্বচ্ছন্দে দুটো একটা ভাত কিন্তু মুখে তুলতে থাকে এবং তখন তার দাঁতও কিন্তু বেরিয়ে যেতে বেরিয়ে আসে এবং যার মাধ্যম দিয়ে সে কি করে না তার খাবার কিন্তু সাধন করতে পারে এটাই খুব আনন্দের কারণ হয়ে দাঁড়ায়